নমস্কার আমি ক্যাবের রাইডের জন্য যোগাযোগ করছিলাম হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত সকালে সাড়ে দশটা নাগাদ আর ক্যাবের দরকার মানে আপনাদের কী কী রাইডের অপশন কী রয়েছে মানে বাইক ট্যাক্সি রয়েছে নাকি এসি অর নন এসি গাড়ির ব্যবস্থা রয়েছে সেটা যদি জানান তাহলে ভালো হয় নির্দিষ্ট তারিখ তেরোই আগস্টের জন্য আমি মূলত জানতে চাইছি তেরোই আগস্টে সকালে সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করছি তা আপনাদের এজেন্সির কাছে কী ক্যাব বা গাড়ি সেই সময় অ্যাভেলেবল আছে সেটা যদি জানা যায় মানে আর কী এবং সেগুলোর ফেয়ার কী রকম নন এসির ফেয়ার কী রকম বা এসি ক্যাবের কী রকম ফেয়ার অথবা যদি বাইক ট্যাক্সি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে সেটার কতটা ভাড়া পড়বে সেটা যদি জানান খুব ভালো হয়